ভিগি ভিগি রাতো মে তেরে বিনা জিন্দেগি সে ও মেরে দিলকে চ্যান তুম আ গায়ে হো নুর আগায়া কোরা কাগাজ থা ইয়ে মান মেরা